আপনি পেটুক রেস্টুরেন্টের মালিক কথা বলছেন তো স্যার আমার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য কিছু খাবার লাগতো তো স্যার আপনাদের কি ওখান থেকে খাবার ডেলিভারি করা হয় আচ্ছা তো স্যার আমার খাবার ডেলিভারিগুলো একটু লিখে নিন যেমন ধরুন আমার একটু বিরিয়ানি ছ প্লেট আপনার চাউমিন ইত্যাদি করে আমার বন্ধুবান্ধব ও পরিবারের জন্য আপনি একটু পাঠিয়ে দিন আমাদের বন্ধুবান্ধব দুজন বন্ধুর বাড়ি রয়েছে কাশিতলাতে কাশিতলার সেকেন্ড অ্যাভেন্যুয়েতে এবং আমার আরেকজন বন্ধুর বাড়ি রয়েছে গোপসাইয়ে গোপসাইয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে এবং আমার পরিবারের বা আমার বাড়ি রয়েছে ঠাকুরবাড়ি বাজার সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে তো স্যার আপনি খুব তাড়াতাড়ি অর্ডারগুলো একটু ডেলিভারি করুন কেন আমাদের একটু বন্ধুবান্ধবরা একটু অপেক্ষা করছে আপনি খুব তাড়াতাড়িভাবে অর্ডারটা ডেলিভার করুন